আমার পছন্দের একজন ঐতিহাসিক চরিত্র হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যদি বলা হয় কেন তিনি পছন্দ তাহলে আমি বলব তিনি মানুষ হিসেবে তো তিনি মানে খুবই ভালো ছিলেন এবং ভারতীয়দের মধ্যে প্রথম তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তিনি একদিক থেকে ছিলেন সাহিত্যিক তিনি ছিলেন আধ্যাত্মিক চেতনার একজন মানুষ তিনি বিভিন্ন গান রচনা করেছেন বিভিন্ন কবিতা রচনা করেছেন বিভিন্ন ছোট গল্প রচনা করেছেন বিভিন্ন সাহিত্য রচনা করেছেন এবং তাঁর বিভিন্ন পর্যায়েও তিনি গান রচনা করেছেন যেমন প্রকৃতি পর্যায় স্বদেশ পর্যায় পূজা পর্যায় প্রেম পর্যায় আনুষ্ঠানিক পর্যায় এবং তার প্রতিটা গানে ভালোবাসা দেশপ্রেম যারা দেশের জন্য কাজ করে তাদের ভিতরে কিন্তু দেশপ্রেম তারা তৈরি করে দেশের প্রতি ভালোবাসা সৃষ্টি করেছে এবং যারা এবং তাঁর গানের মাধ্যমে একটা মানুষ প্রকৃত মানুষও তৈরি হয়েছে প্রায়ই এই সর্বোপরি বলতে গেলে বলা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মানুষের মধ্যে একটা মানে একটা সত্ত্বার সৃষ্টি করে গিয়েছেন তেনার কবিতা তেনার ছোট গল্প তেনার গান একটা মানুষের ভিতরে তার চারিত্রিক কিন্তু উন্নতিও ঘটিয়েছে